আমি দর্শক বা অংশগ্রহণকারী হিসেবে সবচেয়ে স্মরণীয় ক্রিয়া অভিজ্ঞতা বর্ণনা করতে যাচ্ছি আমার সবথেকে প্রিয় খেলা হলো ক্রিকেট যখন আমি বিশ্বকাপ যে দেখেছিলাম সেখানে বিশ্বকাপ খেলা দেখতে খুবই ভালো লেগেছিল আর আমার সবথেকে প্রিয় খেলোয়াড় হলো বিরাট কোহলি বিরাট কোহলির খেলা আমার খুবই ভালো লাগে তার প্রত্যেকটি ম্যাচই আমি দেখি এবং সে খুবই ভালো করেই দেখি এবং আন্তর্জাতিক ম্যাচও দেখি এবং আমি যখন স্টেডিয়ামে প্রথম হচ্ছে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলাম সেখানে আমার দেখতে খুবই ভালো লেগেছিল খেলা পরিদর্শন করতেও খুবই ভালো লেগেছিল সেখানের যে টিকিট থেকে শুরু করে টিকিট থেকে শুরু করে হচ্ছে আরও অনেক কিছুই দেখেছিলাম এবং হচ্ছে বিরাট কোহলির খেলা আর বিরাট কোহলির খেলা আমার খুবই পছন্দ আর আন্তর্জাতিক ম্যাচ দেখে আমার খুবই ভালো লেগেছিল সামনে থেকে বিরাট কোহলিকে প্রথমবার দেখেছিলাম এ এটাই আমার সবথেকে ভালো লেগেছিল